শিল্পজীবন গুরুত্বপূর্ণ তার একটি সবথেকে বড়ো কারণ হলো মানুষ শিল্পের মাধ্যমেই নিজের জীবিকা অর্জন করে মানুষ নিজের জীবিকা না অর্জন করলে মানুষ খেতে পাবে না খাওয়ার অভাবে মানুষ মারা যাবে শিল্প মানুষের জীবনে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ব্যাপার ঠিক রাখে মানুষ যেমন একদিকে শিল্পের মাধ্যমে নিজের জীবিকা অর্জন করে অপরদিকে শিল্পের মাধ্যমে মানুষ যে আসবাবপত্র বা জিনিসপত্র তৈরি করে সেগুলো জনগণের বিভিন্ন দৈনন্দিন জীবনে কাজে লাগে যেমন মৃৎশিল্প মাটির যে মূর্তি বা ফুলদানি বা বিভিন্ন জিনিসপত্র তৈরি করাকে মৃৎশিল্প বলে যে কারিগর নিজেদের জীবিকা অর্জনের জন্য এইসব বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র তৈরি করে সেগুলো জনগণ দিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করে যে মূর্তিগুলো তৈরি করে সেগুলো মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে যেমন কুটিরশিল্প কুটিরশিল্পতে মানুষ যদি কাঠের তৈরি কোনো জিনিস তৈরি করে সেগুলো মানুষ জনগণ নিজেদের ঘরে সাজিয়ে রাখতে সাহায্য করে এইসব বিভিন্ন দরনের শিল্প মানুষকে নিজেদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে সাহায্য করে শিল্প যদি না থাকতো তাহলে মানুষের মধ্যে সামাজিকতা থাকতো না মানুষ শিল্পকে প্রচুর পরিমানে সন্মান করে কারুশিল্প তারপর মৃৎশিল্প তারপরে বিভিন্ন রকমের কুটিরশিল্প এগুলো সমাজকে এগিয়ে যেতে সাহায্য করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিল্প প্রচুর সাহায্য করে